আমার একটা বিলাসপহুল ট্রিপ হচ্ছে আমার পরিবারের সাথে আমি একবার গোয়া গেছিলাম আমি আমাদের বাড়ি থেকে কলকাতা দমদম এয়ারপোর্টে একটা ট্রেন ধরি ইন্ডিগো ফ্লাইটে গেছিলাম গোয়া এবং গোয়াতে যেতে আমাদের ট্রেনের ভাড়াই বারো হাজার টাকা করে লেগেছিলো আমরা গেছিলাম দিয়ে পড়ে একটা লজে আমরা থেকেছিলাম এবং লজে একদিনের ভাড়াই প্রায় দু হাজার থেকে আড়াই হাজার টাকার মতোন এবং সেখানে খাওয়ার খরচাও খুব একদম এক প্লেট খাওয়ার জন্যও অনেক টাকা তারা ধার্য করেন এবং পোত্যেকটি খাওয়ার জন্য জনে অনেক খরচা হয়েছিলো এবং আমি মনে করি এর থেকে পুরী অনেক সস্তা জনক এবং খুব ভালো গোয়ায় আমরা সেভাবে সাংস্কৃতিক কিছু দেখতে পাই না এবং গোয়ায় কফি টফি এইসবই খায় ওখানে মানুষ এবং গোয়ায় মাছের সেরকম বাজার গড়ে উঠেছে কিন্তু খুবই কম আমাদের পুরী দীঘার মতন অতো বেশি নয় কিন্তু এই ট্রিপটি আমরা খুবই আনন্দ করলাম মজা করলাম এবং গোয়া ঘুরে এলাম গোয়ায় অনেক রকম দেখারও জিনিস আছে সেটা বললে চলবে না গোয়ায় অনেক রকম দেখার জিনিস আছে কিন্তু এটা আমার জীবনের সবচেয়ে বিলাসবহুল ট্রিপ এর জন্য আমি তিন চার মাস আগের থেকেই টাকা জমাচ্ছিলাম এবং পরিবারের সবাইকে নিয়েই গোয়া ঘুরতে গিয়েছিলাম এবং অনেক মজা করেছি অবশ্যই